পুরুলিয়া জেলার জলবায়ুর কথা যদি বলতেই হয় তাহলে পুরুলিয়া জেলায় বেশিরভাগ সময়ে কিন্তু গ্রীষ্ম ঋতু বর্তমান থাকে পুরুলিয়া জেলার জলবায়ু মৌসুমি সাভানা জলবায়ুর অন্তর্গত এখানে যে ঋতুগুলি বর্তমান সেইগুলি বিশেষত গ্রীষ্মকাল শীতকাল এবং শরৎ ও বসন্তকাল এই চারটি ঋতুকে আমরা বুঝতে পারি বাকি যে দুটি ঋতু তা কিন্তু আমরা সেভাবে বুঝে উঠতে পারি না জানি না কেন যে পুরুলিয়া যেহেতু মালভূমি অঞ্চল তার জন্য হয়ত এখানে গ্রীষ্মের প্রভাবটি এত বেশি আমাদের এখানের যে জলবায়ু যে সাভানা মৌসুমি জলবায়ু তাতে কিন্তু ভালো ভাবেই চাষ বাস হয় না মানে কৃষিকাজটা বলতে গেলে একদম নিম্ন জায়গাতে পৌঁছে গেছে অর্থনৈতিক দিক কৃষিকার্যের জন্য অনেকটা কমে আসছে এইখানে যদি বলেন তাহলে এই যে জলবায়ুতে মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের পিঠে খেতে খুব ভালোবাসে যেমন আলুর পিঠে লাউয়ের পিঠে শিমের পিঠে দেশি মোরগ দিয়ে পিঠে বানায় তাছাড়া ডিমের পিঠেও কিন্তু বানিয়ে থাকে